হ্যাঁ আমি স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে বলতে পারি একটু যে আগে আমাদের এই স্বচ্ছ ভারত সম্পর্কে এতটা ধারণা ছিল না এখন দেখতে পাই স্বচ্ছ ভারত অভিযানের ফলে পৌরসভা বা আমাদের গ্রাম্য এলাকাগুলিতেও মাঝে মাঝে ব্লিচিং পাউডার দিতে আসেন আলাগুলোয় এবং পৌরসভায় প্রত্যেক দিন পরিষ্কার হয় এবং আবর্জনাগুলো বাইরে তুলে ফেলা হয় এবং সেগুলো প্রচুর পরিমাণে অল্প একটু আধটু নয় আমাদের চারপাশের এলাকায় এখন মোটামুটি ভালোই পরিষ্কার এবং আরেকটু যা বলতে চাই সেগুলো হলো আমাদের এই জঙ্গলে এই আবর্জনাগুলি ফেলা হয় জঙ্গলে অনেক মানুষ কাঠ বা অনেক প্রাণী ও থাকে অনেক মানুষ কাঠ কাটতে যায় এবং অনেক প্রাণীও থাকে তাই বলার দরকার যে ওইগুলি জঙ্গলে না ফেলে অন্য কোনো একটা গর্ত খুলে যদি পরিষ্কার করার জন্য ফেলা হয় এবং সেগুলো পরে গর্তটা চাপা দেওয়া হয় তাহলে খুব ভালো হয়